বিদ্যমান গাছপালা থেকে আরো উদ্ভিগ উৎপাদনের জন্য আমি বিভিন্ন রকম কৌশল ব্যবহার করি এক নম্বর হচ্ছে গাছে যখন ফুল হয় ফুলের ডানা হয় সেই দানা থেকে আমি গাস তৈরি করি যেমন দোপাটি ফুল এর দানা বা অ্যাডেনিয়াম যে একটা গাছ আছে ওই গাছটার দানা তেকে আমি বিভিন অনেক চারা তৈরি করেছি এবং সেই চারাগুলো আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধব বা আমার ছাত্র ছাত্রী এদের দিয়ে দিয়ে থাকি বা কারোর জন্মদিনে গিফট করে থাকি আর তাছাড়া দানা থেকে করি যেমন তেমন গাছের ডাল থেকে ওই কলম টাইপের করেও আমি গাছের চারা তৈরি করি কলম করি গাছের ডালে খানিকটা কা কেটে দিয়ে সেখানে কাপড় একটু মাটি বা গোবর একটু মিশিয়ে সেটা প্যাক করে দিয়ে একটা প্লাস্টিক বেঁধে দিয়ে তাতে রোজ অল্প অল্প করে জল দিই বা একটা কাপড়েরে কা গ্লাসের মধ্যে গ্লাস দিই দিয়ে বেঁধে রাখি তাতে অল্প অল্প করে জল দিয়েতে কিছু দিন পরে দেখা যায় ওখান থেকে শেকড় বেরিয়ে যায় এবং তখন ওই শেকড়টা শুধু ওই ডালটাকে কেটে নিয়ে আমি সেটা মাটিতে বসিয়ে দিই এইভাবে আমি তৈরি করি গাছের ডাল থেকে এ সেটা করতে আমার খুব ভালো লাগে এবং আমি ওইগুলো ওরকমভাবে করে গাছের সংখ্যা বাড়িয়েছি বা সেইস গাছগুলোকে বাড়তি গাছগুলোকে আমি যেগুলো আমার আমার বাড়িতে রেখে বে ও ও মানে বেশি হয় সেগুলো আমি অন্য বন্ধু বান্ধব বা ওই ছাত্র ছাত্রী বা কারোর জন্মদিন বা বিবাহ বার্ষিকী এরকম কোনো অনুষ্ঠানে তাদেরকে গিফট করি এটা আমার খুব ভাল লাগে করতে